আমাদের মাতৃভাষা বাংলা যেমন আমরা এই স্কুলে গেলাম স্কুলের অ্যাডমিশন করাতে গেলাম ওইখানে বাংলা স্কুলটাও বাংলা পড়তেও গেলে বাংলা যেমন বাংলা ব্যাকরণ মানে নানান ধরনের বাংলা স্কুলের সব কিছু তাপ্পর আমরা বাংলা বাংলা বোত বলতেও ভালোবাসি যেমন বাংলা ভাষায় অনেক কিছুই বললাম যে বাংলা পড়তে বা কোথাও গেলে বাঙালিরা বাঙালিদের সাথে কথা বলতে খুব ভালো লাগে এবং আমাদের তো এখানেই ঠিক আছে কিন্তু আমরা যদি বাইরে গেলাম কোথাও ঘুরতে বা কিছু করতে সেখানে হিন্দি আছে যেমন ওখানে হিন্দি বেশি বাংলা কম বাংলা তো নিজেদেরই ইয়ে ইয়েতে ঠিক আছে লেকিন হিন্দি সবচেয়ে বেশি আমাদের সরকারি ভাষাই হলো হিন্দি সব জায়গায় হিন্দি বাংলা মিক্স করে আমরা করতে পারি আমাদের সব কিছু নিয়ে তুলনা প্রয়োজন হিন্দি বাংলা দুটোই ভাষা আমাদের খুবই প্রয়োজন তাই জন্য আমরা দুটোই ভাষাকে খুব ভালোবাসি